খেলাধুলো গ্রামীণ এলাকার মানুষকে সামাজিক যোগাযোগের মাধ্যমে উপকৃত করে তোলে এই সব খেলাধুলোর মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে সামিল হয়ে থাকে স্থানীয় স্পোর্টস ক্লাব বা গ্রামীণ যেসব সংগঠনগুলি রয়েছে তারা খেলাধুলোয় প্রতিযোগিতার আয়োজন করে এটি সামাজিক সংস্কৃতি ও একটি সংগঠিত মাধ্যম হিসাবে কাজ করে এবং স্থানীয় মাস মানুষের মধ্যে সম্পর্ক ও বিভিন্ন যোগাযোগের মাধ্যম প্রদান করে স্বেচ্ছায় পরিচিত ক্লাব বা সঙ্ঘও রয়েছে স্থানীয় খেলাধুলার জন্য স্বেচ্ছায় বিভিন্ন পরিচালিত ক্লাব বা সংগঠনগুলি আছে এই সংগঠনগুলি খেলাধুলোয় গ্রামীণ এলাকার মানুষদের জন্য একটি জায়গা সৃষ্টি করে থাকে যাতে তারা সময় বিনিময় করতে পারে এবং খেলাধুলো নিয়ে সাক্ষাৎকার দিয়ে থাকে স্থানীয় সরকারের সমর্থন ওই খেলাধুলোয় বেশি থাকে স্থানীয় সরকার গ্রামীণ খেলাধুলোর এলাকার উন্নতির জন্য বিভিন্ন সুযোগ ও সুবিধা প্রদান করতে পারে সরকার পূর্বপুরুষ এবং স্থানীয় খেলাধুলো উন্নয়নের উদ্দেশ্যে গ্রামীণ পরিবেশে খেলাধুলা সম্প্রদায়ের জন্য ট্রেনিং ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং এছাড়াও আমরা যদি বলতে চাই এই সব খেলাধুলোর মাধ্যমে গ্রামীণ যেসব যুবক যুবতীদের শরীর স্বাস্থ্য বর্তমানে অনেক উন্নতি হয়ে গেছে